স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছিলেন চরৈবেতি অর্থাৎ বেরিয়ে পড়ো বা এগিয়ে যাও মূলত এই এগিয়ে যাওয়াকে উদ্দেশ্য করেই আমার ভ্রমণ ভ্রমণের সঠিক কারণ বলতে গেলে কী আমি মনে করি নিজেকে খুঁজে পাওয়া নিজেকে একান্তে নির্জনে বসে অনুভব করা নিজেকে জানা নিজেকে পড়া এবং নিজেকে দেখা ভ্রমণের মূল কারণই আমার কাছে অজানাকে জানা অদেখাকে দেখা এবং অছোঁয়াকে ছোঁয়া ছুঁয়ে দেখা বাস্তবটা কী প্রকৃতি কী বন বনানী জঙ্গল পরিবেশ আকাশ মাটি এই সব কী মূলত সেই সব জিনিসগুলোকে দেখার জন্যই আমি ভ্রমণ করে থাকি হ্যাঁ আমি ঘন ঘন ভ্রমণ করি কারণ আমি নিজেই থাকি উত্তরবঙ্গে আর উত্তরবঙ্গের আশপাশে রয়েছে অফুরন্ত সব অফবিট জায়গা থেকে শুরু করে বিভিন্ন রকমের ঘোরার জায়গা তার মধ্যে বেসিক্যালি আমাকে আকৃষ্ট করে অফবিট জায়গাগুলি তার কারণ সেই জায়গাগুলো এতটাই নির্জন হয় এতটাই একাকীত্বে থাকা যায় এতটাই আনন্দ করা যায় যে যেখানে মানুষের সাধারণ মানুষের কোলাহল থেকে শুরু করে অনেক দূরে মানুষের নেই কোনো কোলাহল নেই কোনো গাড়ির ঘন ঘন শব্দ নেই কোনো চিৎকার চেঁচামেচি এবং তার পাশাপাশি চলে ফটোগ্রাফি এই মূলত এই দুটো কারণেই আমি ঘুরে বেড়াই আমি যখনই সময় পাই যখনই সুযোগ পাই তখনই আমি বেরিয়ে পড়ি সঙ্গী থাকে শুধুমাত্র আমার ক্যামেরা ব্যস এই দুটোকে সঙ্গী করেই আমি আজ পর্যন্ত পথ চলে বেড়াচ্ছি ঘুরে বেড়ানোও আসলে একটা নেশা ভ্রমণ নেশা ছাড়া কিছু না পাহাড়ের থেকে শুরু করে জঙ্গল জঙ্গল থেকে শুরু করে সমুদ্র সমুদ্রতে হয়তো শেষ কিন্তু আবার সমুদ্রের থেকেই শুরুও করা যায়